হ্যালো কেমন আছিস ইন্দ্রাণী আমিও ভালো আছি বললাম ব্যস্ত না কি ও আচ্ছা বললাম তোর ছেলেরা কেমন আছে আর সত্যি একদম খুব বড় সমস্যা এটা পড়াশোনাতে মনই বসে না সারাক্ষণ শুধু মোবাইল ভাত খেতে মোবাইল খালি সারা সারাক্ষণ শুধু মোবাইল দিয়ে সব কিছু একদমই তাই স্কুলেও গার্জেনদের এ মানে বলে যে গার্জেন কলে বলে যে কী লেখে একদমই একদমই স্বভাব যেমন তেমন অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে সব কিছুতে মোবাইল

হ্যাঁ চলছে আর কি আর কী কেনাকাটা হলো ঠিক আছে হ্যাঁ আসবো না বললি তুই বেরিয়েছিস তাহলে অন্য এক দিন দেখা হবে নে হ্যাঁ হ্যাঁ একদমই আমি তো আমিও তো সন্ধ্যার পর থেকে ফোন প্রায় লুকিয়েই রাখি মানে ধারেকাছেই রাখি না কারণ ফোনটা সামনে পেলেই ফোন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ